হ্যালো হ্যাঁ বলছি আপনি কি ওই এ বি পি ব্যাংকের অফিসার বলছেন ও ম্যাডাম আমি যে কারণে আপনাকে ফোনটা করলাম ওই আমার যে ভাইপো রয়েছে ও অষ্টম শ্রেণিতে পড়ে তো ওই যে স্কলারশিপের টাকাগুলো পায় না তো ওর জন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে আর কি হ্যাঁ আমি নয় আমার ওই ভাইপো খুলবে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসবো বলছি ওর কি প্যান কার্ড লাগবে ম্যাডাম কারণ আমাকে এর আগে বলেছিল আমার তো আধার কার্ড প্যান কার্ড দিয়ে খুলেছিলাম ওর তো প্যান কার্ড নেই আমার এজ হচ্ছে ফরটি টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম হুম হুম হুম হুম ও তাহলে মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধু আধার কার্ডটা আনলেই হবে ছবি মানে কি বড়ো ছবি না পাসপোর্ট সাইজ ও বেশ ঠিক আছে এই কালার আনব না ম্যাডাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনব কালার আনব বেশ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর প্রথমে কত টাকা জমা দিতে হবে ও ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকা জমা দিতে হবে তাই তো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক বেশ আর বলছি ম্যাডাম তাহলে শনিবার দিন গেলে হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ও তাহলে এই যে ফার্স্ট স্যাটারডে শনিবার যেটা আসছে সেদিন আমি যাব ঠিক আছে ও হ্যাঁ মানে মানে বিষয়টা হচ্ছে যে আমি তো শনিবার ছাড়া ছুটি পাই না ওইজন্যই আর কি আমি শনিবার দিনটাকে এতো পছন্দ করছি আর কি সেটাই তাহলে আপনাদের এই ব্রাঞ্চটা মনে হয় বিগ বাজারের কাছে না

হ্যাঁ বেশ কটার সময় খোলে ম্যাডাম সকাল দশটায় বেশ ঠিক আছে এগারোটার মধ্যে চলে বেশ তাহলে ওর একটা তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাওয়া ভালো কারণ এখন তো ব্যাংক অ্যাকাউন্ট সবারই দরকার ঠিক আছে আর ওই স্টুডেন্টের আই ডি কার্ড লাগবে নাকি যেহেতু মাইনর অ্যাকাউন্ট খুলছি বেশ ঠিক আছে বেশ বেশ বেশ হ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে তাহলে ফর্মটা তাহলে একটু আপনি হেল্প করে দেবেন সাহায্য করে দেবেন ফর্মটা ফিল আপ করতে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ হ্যাঁ ঠিক রাখছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ